পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতের অন্যান্য রাজ্য সংস্কৃতির থেকে অনেকটাই আলাদা যেরকম পোশাক শিল্প সাংস্কৃতিক বিনিময় সাংস্কৃতিক প্রভাব বৈচিত্র্য প্রভৃতির দিক থেকে পশ্চিমবঙ্গ অন্যতম ভারতের আ অন্যান্য সংস্কৃতি রাজ্যের সংস্কৃতির তুলনায় বা এবং অন্য দেশের সংস্কৃতির তুলনার থেকেও আলাদা কারণ পশ্চিমবঙ্গ অনেক অনেক হচ্ছে যে পুরানো যুগের যেখানে এখনো পর্যন্ত সাঁওতাল ট্রাইব বিভিন্ন ধরনের ট্রাইবাল এখনও বসবাস করে তো আমার মতে পশ্চিমবঙ্গ সংস্কৃতি অনেকটাই ভিন্ন